হ্যালো হ্যালো হুম বল ভাই এই তো চলছে হুম কী জন্য ফোন করলি রিচার্জ করে দিতে হবে তাই হ্যাঁ হ্যাঁ এখন রিচার্জের দাম দেখেছিস হুম সবই জিও না সব সিমেই দাম বাড়িয়েছে সব সিমেই দাম বেড়েছে হুম হুঁ হুম এই ভোট হলো না ভোটের সময় এরা টাকা নেয় ওই টাকাটা এখন কোম্পানিতেও তো বড়লোকরাই তো গরীব মানুষের ভাত মারে পেটে লাথি মারে

হুম পেটের ভাত মেরে গরীব মানুষের পেটে লাথি মেরে বড়লোক হ্যাঁ বাবা খুব বেড়েছে দুশো কত দুশো কত টাকা যেন চোদ্দ দিন না আশ আঠাশ দিন চব্বিশ দিন আমার তো এক বছরের মারা ছিল বুঝলি ওই জন্য হ্যাঁ আর এখন এখন এমন নেশা ধরিয়ে দিয়েছে রিচার্জ তো করতেই হবে নাহলে মানুষ ফোন ফোন ছাড়া কোনও কাজ হবে না ইন্টারনেট লাগবে

ঠিক আছে আমি করে দিচ্ছি বুঝলি ও বেশি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ